পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া সুবিধা বা ভেনুগুলো ক্রীড়া ইভেন্ট বা টুর্নামেন্ট হচ্ছে আয়োজন করে একমাত্র এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম আছে ইস্ট বেঙ্গল গ্রাউন্ড আছে আরো অনেক কিছুই আছে তার মধ্যে এই দুটোই মোটামুটি জানা আছে আর হচ্ছে অবস্থান বলতে গেলে ওই অবস্থান খুব একটা মানে বেশ ভালোই আর ভালো জায়গার মধ্যে অবস্থান আছে যে কেউ বেশিরভাগ কলকাতাতেই অবস্থিত আর কি এবার ওখানে হচ্ছে বা ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় বেশিরভাগ এবার আমিও আমিও অনেক ক্রিকেট পছন্দ করি ক্রিকেটটাই বেশি ভালো লাগে ফুটবলের থেকে ফুটবলটা অতটা মানে আমার আমি অতটা বুঝি না ফুটবল তাই আমি ফুটবল অতটা দেখি না ক্রিকেটটা ভালো বুঝি মোটামুটি তাও ক্রিকেটটা দেখা হয় ক্রিকেট হচ্ছে আমি প্রথম থেকে প্রায় দেখি রিসেন্ট একটা ওয়ার্ল্ড কাপ হলো যাই হোক ইন্ডিয়া মানে জিততে জিততে হেরে গেলো আর কি তো আমার খুব কষ্ট হয়েছিলো এই আমার ক্রিকেটটা তাও ভালো লাগে এই একদম মানে খুব একটা যে কঠিন সেটাও না তবে ক্রিকেটটা বেশ ভালো লাগে ফুটবলের থেকে ফুটবলটা যেহেতু বুঝি না তাই আর ফুটবল নিয়ে কোনো কিছু জানি না তাই ফুটবল নিয়ে আমি বলতেও পারবো না এখন কিছু আপাতত ক্রিকেটটা বেশ ভালো লাগে